দীর্ঘ বাইকিং ভ্রমণে সুস্থ তো থাকা যাবেই কিন্তু শারীরিক কিছু অসুবিধা লক্ষ্য করা যায় আমি যখন বাইকিং করি আমার শরীরের প্রশ কিছু অংশে প্রচুর ব্যথা অনুভব করি এছাড়াও দীর্ঘ বাইকিংয়ের ফলে মানুষের মস্তিষ্কে একটা প্রেসারও তৈরি হয় বা একটা চাপ অনুভব হয় সেইজন্য বাইকিং করার সয় বাইকিং করা যাবে কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাইকিং করা থামা উচিত মানে থেমে যাওয়া উচিত যাতে থেমে গিয়ে নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করা দরকার ব্লাড সার্কুলেট ব্লাড রক্ত পরিবহন ক্ষমতা যাতে আরও বৃদ্ধি পায় সেজন্য প্রত্যেকটা সময় অন্তর অন্তর বাইকিং একটু থেমে যাওয়া দরকার এছাড়াও বাইকিং করার সময় আমি রাস্তায় খুব হালকা ধরনের খাবার খেতে পছন্দ করি যাতে শরীরে শরীরের হজম শক্তি ঠিকঠাক থাকে গ্যাস অ্যাসিডিটি টাইপের কিছু সমস্যা দেখা না দেয় এছাড়াও আমি সত্যিই বাইকিং করার সময় পিঠে এবং কাঁধে ব্যথা অনুভব করি এটা করা স্বাভাবিক কিন্তু অসুস্থ মানুষেরা যেন বাইকিং বেশি দীর্ঘ বাইকিং ভ্রমণে না যায় তাতে তাদের আরও অসুস্থতা আরও বৃদ্ধি পাবে ফলে সানস্ট্রোক বা বিভিন্ন ভয়ানক কিছু একটা রোগ দেখা দিতে পারে